হ্যালো সন্দীপ হ্যাঁ তুই যে মা তারা ট্র্যাভেল এজেন্সি থেকে সোমনাথদাকে নিয়ে গিয়েছিলিস ভ্রমণে তো বেড়াতে গিয়েছিলিস তখন যে সোমনাথদার গাড়ি নিয়ে গিয়েছিলিস তো সোমনাথদা লোকটি কেমন আমিও একটু ঘুরতে যেতে চাই তো ওনার গাড়িটা আমি বুক করব